বর্তমানে আমি কোনো চাকরির সাথে যুক্ত নই কারণ আমি এখন পড়াশোনা করছি সবেমাত্র আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হলো তারপরে মহাবিদ্যালয়ে যাবো তারপর বিশ্ববিদ্যালয়ে যাবো তার কিছুদিন পর চাকরির সঙ্গে যুক্ত হবে